হ্যালো আমি স্যার অংশু বলছি আপনাদের আপনাদের জিমে কি আমাকে নেবেন আর আর আপনি বলছিলাম আপনাদের আ আপনাদের জিমে কী কী বারে যাবো আমি ও তা ও তা আমি যদি যাই তা আমার খাওয়ার তালিকার প্রয়োজন আমার ফিটনেসের জন্য খাওয়ার তালিকার প্রয়োজন তা আপনি কি এখন দিতে পারবেন আচ্ছা স্যার আচ্ছা ঠিক আছে স্যার